হ্যাঁ নারীরা খেলাধূলার সঙ্গে জড়িত অনেক নারীই রয়েছে যাদেরকে আমি চিনি যারা খেলাধূলার সঙ্গে বহুদিন ধরে জড়িত রয়েছে আমাদের ভারতবর্ষে বা ভারতের বাইরে যে সমস্ত খেলাধূলা হয় সেখানে শুধু পুরুষেরা অংশগ্রহণ করে না অনেক নারী রয়েছে তারাও অংশগ্রহণ করে তাদের মধ্যে আমি অনেককেই চিনি তাদের মধ্যে হল মিতালি রাজ ক্রিকেট খেলে ঝুলন গোস্বামী ক্রিকেটের সঙ্গে যুক্ত দীপ্তি শর্মা সেও ক্রিকেটের সঙ্গে যুক্ত পুনম যাদব সেও ক্রিকেটের সঙ্গে যুক্ত এরা ক্রিকেট যেমন পুরুষেরাও ক্রিকেট খেলে তেমন এরাও হচ্ছে ক্রিকেটের সঙ্গে বহুদিন ধরে যুক্ত রয়েছে এরাও খুব ভালো ক্রিকেট খেলে নারীরা ব্যাডমিন্টনও খেলে ব্যাডমিন্টনের মধ্যে যেসব নারীরা খুব নাম করেছে তারা হচ্ছে ঋতুপর্ণা দাস অপর্ণা জু বালান অনুপমা উপাধ্যায় সানিয়া মির্জা অনেক মেয়েরাই রয়েছে যারা ব্যাডমিন্টন ক্রিকেট সবের সাথেই যুক্ত রয়েছে আরও অনেক মেয়ে রয়েছে যারা ফুটবল আরও বিভিন্ন আমাদের ভারতবর্ষে বা ভারতের বাইরে যে সমস্ত খেলাধূলা হয় যাতে পুরুষেরা যে সমস্ত খেলাধূলার সঙ্গে যুক্ত রয়েছে সেসব খেলাধূলাতে নারীরাও খুব ভালোভাবেই যুক্ত রয়েছে